আমি একটি টুথপেস্ট নিয়েছিলাম সেই টুথপেস্টটি হচ্ছে আমি ইউজ করছি আজ তিন দিন হল তিন দিন হল ইউজ করছি টুথপেস্টটি সেই টুথপেস্টটি আমি ইউজ করে খুব ব্যাড খুব খারাপ অনুভূতি পেয়েছি কারণ টুথপেস্টটিতে কোনো রকম কোনো স্বাদ নেই একটু কোনো কোনো কোনো কিছু স্বাদ নেই যে টুথপেস্টে একটা স্বাদ থাকার কথা যে এরকম স্বাদ হবে কী একটা স্বাদ হবে সেরকম কোনো স্বাদটাই নেই টুথপেস্টের টুথপেস্টটিতে সে কোনো স্বাদ নেই টুথপেস্টটি মুখে টুথপেস্ট যখন ব্রাশে নিই কোনো রকম কোনো মুখে নিয়ে যখন ব্রাশ করি কোনো রকম কোনো ফেনা হয় না বা কোনো রকম কোনো ব্রাশ করলে কোনো রকম কাজ হয় না ব্রাশ করার পর কোনো রকম দাঁত পরিষ্কারও হয় না কোনো কিছুই না এবং দাঁত পরিষ্কার হয় না কিছু না অন্য ফেনা হয় না বা ব্রাশে দিলে কোনো রকম দাঁত পরিষ্কার করে না ওই যে টুথপেস্টটি কোনো একটা বাজে বাজে গন্ধ ছাড়ে টুথপেস্টটির ভিতর থেকে টুথপেস্টটির প্যাকেট খোলার সময় অতটা কেউ ভাববে না হয়তো অতটা হয়তো কিছুই হবে না ভাবলাম ভালো কিন্তু টুথপেস্টটি খোলার পরেই টুথপেস্টটি যখন খুলি তখন তো খুলে দেখি টুথপেস্টটির এরকম বাজে বাজে একটা গন্ধ বেরোচ্ছে টুথপেস্ট থেকে সেটা মুখে নেওয়ার পর ব্রাশে দেওয়ার পরে ব্রাশে দেওয়ার পরেও গন্ধটা আছে গন্ধটা আছে কিন্তু যখন মুখে নিয়ে মুখে করছি তো একটা টুথপেস্ট ফেনা হয় সে ফেনাটাও হচ্ছে না কিছুই না টুথপেস্ট থেকে কোনো রকম কোনো ফেনা আসছে না কোনো কিছু আসছে না আমার কোম্পানিকে বলা যে এরকম আমাদের টুথপেস্ট কেন আপনারা তৈরি করছেন কারণ টুথপেস্টটা যখন বাজে একদম খুবই বাজে একদম টুথপেস্টটি টুথপেস্টটি খুবই বাজে কোনো রকম কোনো ফেনা হবে না বাজে একটা গন্ধ আসছে মুখ ব্রাশ করলে দাঁত ব্রাশ করলে ব্রাশ দাঁত পরিষ্কারও হয় না কোনো কিছু না